আমাদের বাঙালি মতে বিয়ে খুবই সুন্দর হয় রাতের বেলায় হয় এবং তিন চার দিন ধরে এই অনুষ্ঠানটা চলে এবং প্রত্যেক সময় আমাদের প্রত্যেক দিন একটা করে নাচের অনুষ্ঠান রাখাই হয় তাছাড়াও এমনি সময়ও গান চালিয়ে নাচা হয় কারণ বিয়ে এমনই একটা জিনিষ যেটা প্রত্যেক মানুষের জীবনে অনেক মানে অনেকই গুরুত্বপূর্ণ তো সবাই খুব আনন্দ করে সবাই এবং খুব আনন্দ করে আমরাও খুব আনন্দ করি তো সঙ্গীত থাকে সঙ্গীত থাকে যেখানে আমরা নাচ করি তারপরে গান চালিয়ে নাচ করি তারপর গায়ে হলুদের সময় নাচ করা হয় বিয়ের সময় নাচ করা হয় আবার বৌভাতেও নাচ করা হয় তারপরে যখন সব মিটে যায় তখনও গান চালিয়ে নাচ করা হয় এবং সঙ্গীতের জন্য বোলে চুড়িয়া তারপরে মেহেন্দি লাগাকে রাখনা এগুলো আমরা এই গানগুলোয় নাচ করতে সব থেকে বেশি ভালোবাসি তো নাচের আড্ডায় আমরা খুবই মেতে থাকি যার জন্য বিয়েটা আরও ভালো লাগে বিয়েতে মজা করতে খুব ভালো লাগে আর এই নাচটা হল আমাদের বিয়ের প্রধান একটা উপকরণ বললেও চলে কারণ এই নাচের মাধ্যমে আমরা নিজেদেরকে খুশি রাখি আনন্দে থাকি এবং এই বিয়েটাকে আরও ভালো করে আমরা ইনজয় করতে পারি